স্কুলে আমার প্রিয় বিষয়টি ছিল ইতিহাস কারণ ইতিহাস আমার বরাবরই খুব পছন্দের ইতিহাসটা জিনিসটি এমনই যেটা আমরা অনেক দূরের থেকে অনেক ঐতিহ্যবাহী অনেক অতীত আমরা সেটা থেকে জানতে পারি এই জন্য ইতিহাস খুব প্রিয় ইতিহাস প্রিয় হওয়ার আরও একটি কারণ হলো ইতিহাস থেকে আমরা আগামীকাল গতকাল এই সব কাল ব্যাপারে আমরা জানতে পারি যেটা আমাদের হয়ে গেছে যেটা আমাদের ঘটে গেছে সেই সব জিনিস আমরা জানতে পারি এই জন্য আমার ইতিহাস খুব ভালো লাগে যখন আমি ইতিহাস বইটি প্রথম আমার হাতে পেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আমি নিজেকে ভাবছিলাম আমি হয়তো রূপকথা বা কোনো আগেকার দিনেই যেয়ে পৌঁছে গেছি তো এই জন্য ইতিহাসটা আমার খুব ভালো লাগে ইতিহাস বইয়ের সাথে সাথে ইতিহাসের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিও আমার খুব ভালো লাগে কারণ ইতিহাসের জায়গাগুলো দেখতে যেরকম সুন্দর হয় সেরকমই যেমন কত কারুকার্য আছে কত শিল্পী কত মহান মহান শিল্পী আছে যারা এই সব সুন্দর সুন্দর কাজগুলো করে গিয়েছিল তাদের কাজগুলো দেখে আমার সত্যিই খুব ভালো লাগে তো এই জন্য ইতিহাসও আমার কাছে অনেকটা গর্বিত ইতিহাস সাবজেক্টটা নিয়ে আমি অনেকটা এগিয়েছি আরও একটু এগোতে চাই কারণ ইতিহাস জানার থেকে শুনতে খুব ভালো লাগে এবং ইতিহাস জানলে যে ইতিহাসের ভেতরে কত রকমের গল্প আছে সেগুলোও জানা যায়